আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথম দাঁত মাজি দাঁত মাজার পর কিছু খাবার দাবার খেয়ে পড়তে বসি পড়ে উঠে আমি একটু ঘুরে বেরিয়ে এসে তারপর মুড়ি খাই মুড়ি খাওয়ার পর একটু বেরিয়ে এসে আমি চান টান করি চান টান করার পর পড়তে বসি পড়ে উঠে আমি কিছুক্ষণ বাইরে বসে থাকি বসে এসে ভাত টাত খাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমাই ঘুমিয়ে আমি বিকাল চাট্টে সাড়ে চাট্টের সময় উঠে মাঠে খেলতে যাই মাঠ থেকে খেলে এসে আমি কিছু খাবার দাবার খেয়ে আবার পড়তে বসি পড়ে উঠে আমি কিছুক্ষণ টি ভি দেখি বা কিছুখণ মায়েদের সঙ্গে বসে মা বাবাদের সঙ্গে বসে গল্প করি গল্প করার পর উঠে আবার ভাত টাথ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়তে বসি পড়ে উঠে আমি ঘুমাই এবং পরের দিন আবার শুরু করি